আমার নাম মৌমিতা বাউড়ি আমার বাবার নাম স্বর্গীয় রূপা বাউড়ি মায়ের নাম স্বর্গীয় পুতুল বাউড়ি আমার হাজব্যান্ডের নাম শ্রীযুক্ত দয়াময় বাউড়ি আমি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত ডিহিকা গ্রামে বসবাস করি আমি স্কুল থেকে এইচএস পাস করি এবং আমি এক বছরের জন্য কম্পিউটারে ডিপ্লোমা কোর্সও করেছি এর সাথে আমি সাইবার সিকুউরিটি কোর্সও করেছি আমি গান শুনতে পছন্দ করি রান্না করতেও পছন্দ করি